আমার পশুদের সাথে আমার বন্ধন খুবই ভালো আমি তাদের নামও রেখেছি এবং তাদের সাথে ব্যবহারও ভালো করি তো সম্পর্কটা কেমন শুনুন সকালবেলা পশুগুলোকে গোয়াল থেকে বাইরে বার করে দিলাম বার করে দেওয়ার পরে তাদের খড় ঘাস দিলাম খেতে এবং প্রত্যেকের নাম আছে কারোর নাম বাহাদুর কারোর নাম খুশি কারোর নাম হাসি এবার গায়ের রঙ একজনের আছে লাল তার লাল বলেই ডাকি তো এরা ঘাস টাস খাওয়ার পরে যখন জলের প্রয়োজন হয় আমার দিকে তাকিয়ে হাম্বা হাম্বা করে ডাকে তখন আমি বুঝতে পারি এদের কোনো একটা কিছু কম হচ্ছে যেন তো জল নিয়ে আসলাম দেখি সব জল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল জল খেয়ে নিল খাওয়ার পরে তারা আবার ফের পুনরায় খড় ঘাস খেতে লাগলো এই খড় ঘাস খাওয়ার পরে মাঝে মাঝে ওরা দুষ্টুমি করে হ্যাঁ আমি তাদের নাম ধরে বকা দিই এই লাল দুষ্টুমি করছিস কেন হ্যাঁ বলে গায়ে একটু আলতো করে মারলাম আবার ও ঠিক হয়ে গেলো আবার খড় ঘাস খাওয়া শুরু করে দিলো তো মাঠে যখন গরুগুলো ছেড়ে দিই পশুগুলো যখন ছেড়ে দিই তখন তারা খেতে শুরু করে এবং কেউ দুষ্টুমি করে যদি অন্যত্র চলে যায় তার নাম ধরে যদি আমি ডাকি এই হাসি এদিকে আয় ঠিক চলে আসবে অন্তত আমার ডাকে সাড়া দেবে যদি নাও আসে তো দাঁড়িয়ে থাকবে হ্যাঁ নাম রাখা খুব ভালো নাম রাখলে কী হবে যে তাকে নাম ধরে ডাকলাম সে আমার ডাকে সাড়া দেবে হাম্বা করে যারাই পশু চাষ করুক না কেন মানে গবাদি পশুপালন করুক না কেন আমি বলব প্রত্যেকের পশুর নাম দিতে কেন পশুর নাম দিলে তাদের ডাকা হাঁকা তোলা বার করা সব দিক দিয়েই সুবিধা হয় এবং তাদের গোয়ালটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যাতে গরুগুলো সুস্থ সবল থাকে গোয়াল নোংরা থাকলে গরুর বিভিন্ন রকমের রোগ ব্যাধি হয় এদিক থেকে সাবধান হওয়া জরুরি